হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ কেন পাওয়া যাবে না আমার মিষ্টির দোকানে মিষ্টি মিষ্টি দই পাওয়া যাবে না কতটা লাগবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে কবে লাগবে হ্যাঁ তাহলে তো আমি করে দিতেই পারবো হুম না না আমাদেরকে এখানে কোনও ভেজাল হয় না প্রসেসে প্রসেস বলতে আপনি আসুন আমাদের দোকানে দেখুন আমার আমাদের দই দেখুন তবে তো আপনি আমার কাছ থেকে গল্পটা শুনতে পাবেন হ্যাঁ আমাদের দই এখানে খুব ফেমাস দইটা আমাদের এখানে খুব ফেমাস দই মিষ্টি দই হাঁড়ি উপুড় করে দেবেন আর দই পড়বে না এ দই আমরা খুব খুব নিজের হাতে বানাই খুব ইয়ে করে প্রসেসিং করে ভালো দই ওই জন্যেই তো এখানে আমার দোকানের এতো ভিড় এতো চাহিদা দইয়ের হ্যাঁ প্রথমে আমরা তো দইটাকে একটু দইটাকে দুধটাকে আগে জ্বালাই জ্বালিয়ে একটু ঘন যখন হয়ে যায় আমরা ওতে চিনি কিছুটা চিনি দিয়ে দিই দিয়ে ঘাঁটাতে থাকি ঘাঁটার পরে যখন দইটা একটু এ হয়ে যায় খুব দইটা দুধটা খুব ঘন হয়ে যায় তখন আমি ও দইটাকে আবার ঠাণ্ডা করি ঠাণ্ডা করে ও হ্যাঁ ওর মধ্যে আবার একটু দই দিতে হয় পুরোনো দই

আবার কিছুক্ষণ ঘাঁটতে থাকি ঘাঁটার পরে ওইটাকে আবার ঠাণ্ডা করে জমাতে বসিয়ে দিই হাঁড়িতে হাঁড়িতে ঢেলে আবার দু কেজি করে ভাঁড় এক কেজি করে ভাঁড় আর পাঁচশো গ্রাম করে ভাঁড় আমাদের তিন তিনটে তিন রকমভাবে আমাদের ইয়ে করা হয় আপনার কোন সাইজটা লাগবে আপনি বলবেন আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আসুন তাহলে হ্যাঁ হ্যাঁ